কিছু বাঙালি কিছু খাবারের আইটেম যেমন নিরামিষ নিরামিষ বলতে নিরামিষ যে আইটেমগুলো আছে ভাত খিচুড়ি বেগুন ভাজা আলু সিদ্ধ শুক্তো এবং লাউ ঘণ্ট যে এই এই এই সব খাবারগুলো নিরামিষের মধ্যে আইটেম বলা হয় আর মাছ মাংসের মধ্যে মাছ মাংস ডিম এইসব মাছ মাংস ডিম এইসব এইসব আইটেমগুলো খাবারের মধ্যে ইয়ে করা হয়